বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে সেরকম আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান পালন করা হয় যেমন দুর্গাপুজো দুর্গাপুজো হচ্ছে বাঙালির ভালোবাসা বাঙালির আবেগ দুর্গাপুজো আমাদের খুবই বড় রকমভাবে হয়ে থাকে দুর্গাপুজো চতুর্থী পঞ্চমী ষষ্ঠী থেকে শুরু করে একদম বিজয়া দশমী বিজয়া দশমীর দিন সিঁদুর খেলা ইত্যাদি বাঙালির কাছে খুবই মূল্যবান উৎসব এবং দোল উৎসব হোলি এইগুলোও আমাদের কাছে খুবই আনন্দের উৎসব বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ক্রীড়া হয় যেমন বিভিন্ন ক্রিকেট খেলা বিভিন্ন ফুটবল খেলা এইগুলোকে নিয়ে উৎসব হয় বিভিন্ন ধরনের পুজো সরস্বতী পুজোকে কেন্দ্র করে সেই সম্পর্কে অনুষ্ঠান বিভিন্ন ধরনের ধর্মীয় কাজ যেমন হিন্দুদের জন্য দুর্গা পুজো বিভিন্ন ধরনের পুজো বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য ঈদ এবং তাদের অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েই থাকে তাই ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষেরই উচিত বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যোগদান করা আমরাও সেরকম আমাদের ঐতিহ্য দুর্গা পুজো সবথেকে বড় পুজো আমাদের সাংস্কৃতিক উৎসবকে কেন্দ্র করে এই পুজোকে আমরা এগিয়ে নিয়ে চলি পুজো হওয়ার এক মাস আগে থেকে বা প্রতি বছর আমরা এই দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে থাকি যাতে আমরা এই পুজোতে খুব আনন্দ করতে পারি এবং পরিবার বন্ধু বান্ধবদের সাথে কাটাতে পারি এই পুজো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং যখন থেকে ঠাকুরের ঠাকুর তৈরি শুরু হয় তখন থেকে আমাদের মনে একটা আশা থাকে দুর্গা পুজো সম্পর্কে বিভিন্ন ধরনের পোশাক কেনা থেকে শুরু করে পুজোয় এই চার দিন পাঁচ দিন আপনাদের ঘুরতে যাওয়া প্যাণ্ডেলে প্যাণ্ডেলে ঘুরে ঠাকুর দেখা তো হতেই থাকে এইগুলো এই সময়টায় আমাদের খুব আনন্দ দেয় কিন্তু পুজো শেষ হয়ে যায় মায়ের বিসর্জনের পালা শুরু হয় বিজয়া দশমীর দিন বিজয়া দশমীর দিন বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে মাকে সিঁদুর দান করে আমাদের যখন মাকে বিদায় জানানো হয় তখন আমাদের মনে অনেক কষ্ট হয় তা সত্ত্বেও আমরা অপেক্ষা করে থাকি আবার পরের বছরের দুর্গা পুজোর জন্য সেইরকম আমাদের কাছে দুর্গা পুজো খুবই গুরুত্বপূর্ণ একটি পুজো এবং দোল উৎসব বা হোলি হোলি খেলা হয় আমাদের বিভিন্ন ধরনের মানুষদের সাথে এবং আমরা চাই এই হোলিতে প্রত্যেক মানুষের সাথে মিলেমিশে হোলি খেলতে ছোট থেকে হোক বড়দের থেকে হোক বড়দের পায়ে আবির দিয়ে আমরা এই দিনটা দিয়ে শুরু করি ঠাকুরের পায়ে আবির দিয়ে আমরা দিন শুরু করি হোলির দিন এবং ছোটদের সাথে হোলি খেলি রং খেলি এ মজা করে আমরা এই দিনগুলি কাটাই মহাবীর জয়ন্তী হয় বিভিন্ন ধরনের খেলা হয়ে থাকে যাকে কেন্দ্র করে আমাদের উৎসব হতেই থাকে যেমন ধর্মও আছে ধর্মের বিরুদ্ধে গিয়ে আমরা কোনও যেমন কাজ করি না সেরকম বিভিন্ন ধর্মের মানুষ তাদের ধর্মীয় সাংস্কৃতিক রীতি অনুযায়ী তাদের বিভিন্ন ধরনের উৎসবকে পালন করে থাকেন এবং আমাদের বিভিন্ন উৎসবের মধ্যে আমাদের বিবাহ উৎসব খুবই গুরুত্বপূর্ণ আমাদের বংশপরম্পরায় ঘটে থাকা বিভিন্ন মানুষের সাথে থাকা আমাদের বিয়ের উৎসব হতেই থাকে বিয়ের উৎসবে একটা পরিবারের সাথে আর একটা পরিবারের সম্পর্ক তৈরি হয় এবং সুসম্পর্ক বজায় থাকা বজায় রাখার জন্য বিয়েটাকে খুবই মর্যাদা দেওয়া হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং বিভিন্ন নাচ গান ছবি আঁকা বিভিন্ন ধরনের প্রোগ্রামেতে বিভিন্ন উৎসবেতে আমাদের এই ধরনের কালচারগুলো হয়ে থাকে আমরা খুবই খুশি যে আমরা বাঙালি বিভিন্ন ধরনের উৎসবের মধ্যে নিজেদেরকে রাখতে পারি তাই আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের অনুষ্ঠান তো হতেই থাকে অনুষ্ঠান হয় আবার শেষ হয় আবার হয় তাই আমরা খুবই মজা করে এই সাংস্কৃতিক উৎসবগুলো কাটিয়ে তুলি